দেখুন আমার নেওয়া সব চেয়ে আরামদায়ক ছুটির কথা যদি বলেই থাকেন তাহলে সেটা হল আমি একবার দার্জিলিঙে গিয়েছিলাম এই দশ দিনের মতো ছুটি নিয়ে আর সেটা ছিল শীতকাল ঠিক আছে দার্জিলিংয়ের যে প্রাকৃতিক দৃশ্য যে মনোরম পরিবেশ আর দার্জিলিঙের যে দেখার মতো যে দৃশ্যগুলো বিভিন্ন জায়গা আমার সারা জীবন মনে থাকবে আমার একদম প্রাণ কেড়ে নিয়েছিল এটাই আমার খুব প্রিয়